একজন শিল্পী হিসেবে বা আর্কিটেক্ট হিসেবে আমি এইটা সব সময় চ্যালেঞ্জটা অনুভব করি কি শুধু কাগজ পেনসিলটা নিয়ে লাইন টানলেই কিন্তু শিল্প হয় না শিল্প আরম্ভ হয় মানুষের মস্তিষ্কে সেই মস্তিষ্কে শিল্পের কাঠামোটা চিন্তা করে তারপরে সেটা পেনসিল দিয়ে হোক রঙ তুলি দিয়ে হোক তখন ওটা কাগজের ওপরে নামানো হয় সমস্যাটা এইটাই যতোক্ষণ না আমি চিন্তা ভাবনা করে নিতে পারছি ততক্ষণ আমি কাগজের ওপরে পেনসিল বা তুলি চালাতে পারি না আপনি কি কখন চিত্র পরিবেশন সমর্থনের অভাব অভাব হ্যাঁ কখনো কখনো মনে করেছি কিন্তু বেশিরভাগই সামনে যাদের আমি চিত্র করতে চেয়েছি বা এরা তাদের বেশিরভাগ সমর্থন আমি পেয়েছি সমর্থনের অভাব খুব একটা আমি পাই নি